আমি যদিও ছোটোবেলাতে সরকারি স্কুলে পড়তাম না এটি বেসরকারি স্কুলে পড়তাম তাও আমার সেই স্কুলটিতে একটি লাইব্ৰেরি ছিলো এবং আমরা বন্ধুরা মিলে টিফিনের সময় আমরা সেই লাইব্ৰেরিতে যেতাম এবং আমরা বিভিন্ন বই নিয়ে আসতাম বাড়িতে এবং সেখানে বসেও অনেক রকম বই পড়তাম ছোটোবেলাতে আমি বিভিন্ন রকম গল্পের বই ছড়ার বই এছাড়াও জিকে তাছাড়া ওয়ার্ড বুক ইত্যাদি বই লাইব্ৰেরিতে বসে পড়তাম আমি ছোটোবেলাতে আমার মনে আছে কয়েকটি রূপকতার গল্পের বই আমার বাড়িতে এনেছিলাম যেগুলি আমার পড়তে খুব ভালো লাগতো এবং তারপর আবার সেগুলি লাইব্ৰেরিতে ফেরত দিয়ে এসেছিলাম এরকম আরও অনেক গল্পের বই কবিতার বই ইত্যাদি আমি লাইব্ৰেরি থেকে মাঝে মাঝেই নিতাম এবং লাইব্ৰেরিতে বসেও পড়তাম অথবা আমি বাড়িতে নিয়ে গিয়েও পড়তাম লাইব্ৰেরি সমস্ত ছাত্রদের কাছে একটি ভালো জায়গা বলে আমার মনে হয় কারণ সেখানে সব সময় বন্ধুরা মিলে আলোচনা হয়ে থাকে পড়াশোনা বিষয়ক এবং সেখানে তারা আরও অনেক বই বেশি বেশি বই পড়তে পারে এবং বেশি বেশি সম্বন্ধে আলোচনা করতে পারে এবং আমাদের যিনি লাইব্ৰেরির শিক্ষক ছিলেন তিনিও খুব ভালো ছিলেন আমাদেরকে সব সময় সাহায্য করতেন নতুন নতুন কিছু বই দেওয়ার জন্য এবং তাই ছোটোবেলা থেকেই লাইব্ৰেরিতে যেতে আমার খুব ভালো লাগতো আর লাইব্ৰেরিতে আমি অনেক সময় কাটিয়ে এসেছি